আমার ভ্রমণের সময় আমি যে জায়গাই যাচ্ছি সে জায়গাতে যদি ট্রেনের ব্যবস্তা বা ট্রেন উপলব্ধ থাকে থালে আমি অবশ্যই ট্রেনে যাতায়াত করি নতুবা বাসে যাওয়ার চেষ্টা করি কিন্তু আমার ট্রেনেই খুব সুবিধা হয় যেমন ট্রেনে যাতায়াতের সময় খরচ কম শরীরের উপর শরীরের ধকল কম হয় এছাড়াও সেখানকার দূ দূরে মানে সেই জায়গায় পৌঁছানোর জন্য সময়টা বেঁচে যায় তো ভ্রমণের জন্য অবশ্যই ট্রেন এবং আরো দূরে যেতে গেলে সেখানে আকাশ মাধ্যমে বা আকাশ পথে যাওয়া প্রয়োজনীয় বলে মনে করি স্মরণীয় সেখানের মধ্যে ট্রেন জার্নি প্রত্যেকেরই স্মরণীয় হয় প্রয়ই জানলা ধারে ব বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এবং বন্ধুদের সাতে যাওয়ার সময় সবাই মিলে আড্ডা গান খাওয়া দাওয়া করতে করতে ট্রেনের যে যাত্রা তা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকে